এখনকার সময়ের সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপ মনে হয় ফেসবুকটাকেই বলা যেতে পারে তবে স্মার্টফোনে কিছু অসুবিধা সুবিধাও আছে যেমন মানুষের প্রাইভেসি প্রায়োরিটি নিয়ে একটা সুবিধা অসুবিধা থাকে তাছাড়া মানুষের যে সমস্ত সোশাল মিডিয়ায় যে ছবি টবি গুলো ছাড়ে সেগুলো নিয়ে অসুবিধা হতে পারে আর স্মার্টফোনের ক্ষেত্রে যেটা অসুবিধা আছে যে স্মার্টফোন একটা মানুষকে নিজের প্রতি একটা আশক্ত করে রেখেছে এর একটা অসুবিধা মানুষের আছে মানুষ এখন স্মার্টফোন ছাড়া একবারেই অচল হয়ে গেছে তবে এটা কিন্তু মানুষের একটা চিন্তা ভাবনা এর চেয়ে বেশি আর কিছুই না